নমস্কার দিদি শুভ দুপুর বলছি আমি ঘুরতে যেতে চাই তো আপনাদের কীরকম কী পরিষেবা আছে যদি বলেন তাহলে খুবই উপকৃত হই আচ্ছা তো আপনাদের কী কী অপশান আছে মানে কোথায় কোথায় নিয়ে যাবেন বা এরকম কিছু যদি লিস্ট দেন আচ্ছা বলছি যে এই যে কল আপনি ধরুন কলকাতাতেই যাবো বলছি তো কতো দিনের বা কীরকম কী টাকা এগুলো যদি বলেন বা আপনাদের পরিষেবা কীরকম দেবেন আচ্ছা আচ্ছা নাহয় কলকাতাই যাবো এবার টাকার বি বা কতো দিন সেগুলো বলুন আচ্ছা ঠিক আছে বলছি কলকাতার ওখানে কী কী জায়গা মানে কোন কোন জায়গাগুলো ঘুরাতে নিয়ে যাবেন কারণ কলকাতায় তো অনেক জায়গাই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝলাম এগুলো তো আর হ্যাঁ আমি তালে কলকাতাতেই যাবো আপনি ডেট ফেট এগুলো ঠিক করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি রাখছি